আমি কিছু জায়গার নাম বলছি সেগুলো হলো ঘাগড়া পঞ্চকামারী চাপাতলি মায়াপুর পুরী দীঘা জিতপুর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেবক তুফানগঞ্জ বাইরাগুড়ি কুমারীজান সাতকোদালি কালচিনি বানেশ্বর ধুপগুড়ি ধুবড়ি বাবুপাড়া কাটকাপড়া নিমতি বীরপাড়া মথুরা যাদবপুর নাইচেকো গোসাইগাঁও পাটলাদহ ভালুকা বর্তমান হাবড়া হুগলি মাদারিহাট ময়নাগুড়ি হাওড়া জয়ন্তী খোল্টা দিনহাটা ইত্যাদি